হ্যালো বলছি তুমি যে এই কাজে এলে না এ কদিন তো সেটা তো বুঝতে পারছি সেটা তো বুঝতে পারছি আমাদের যে গঙ্গারামপুরে এত বড় যে জামাকাপড় দোকান তো তুমি এই পুজোর সময় ছুটি করছ খুব চাপের হয়ে যাচ্ছে না ও তো তুমি কবে দিয়ে জয়েন করছ

না একটু একটু চেষ্টা করো যদি কাল দিয়ে জয়েন করতে পারো একটু ভালো হয় কারণ বুঝতে পারছ পুজোর অকেশানের সময় খুব চাপ কাস্টমারের অনেক মানে অনেক সেল হচ্ছে ছেলেও দরকার অনেক বুঝতে তো পারছ বলো হুম হ্যাঁ আর যে নতুন যে শাড়িগুলো এলো ওগুলো তুমি কোথায় রেখেছ একটু বলতে পারবে ওগুলো দেখতে পাচ্ছি না ও তাহলে তুমি একটু দেখো যে তাড়াতাড়ি কতো তাড়াতাড়ি আসতে পারো একটু দেখো বুঝেছ কারণ পুজো পুজোর সময় না একটু বেশি চাপ তাই বলছি বেশি দিন তো না তুমি একটু একটু চেষ্টা করো যে কালই যেন জয়েন করতে পারো এটাই চেষ্টা করো নাহলে একটু খুব টাফ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কাল দিয়েই জয়েন করো ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে তাহলে বলছি যে আরও যে নতুন যে অর্ডারগুলো আসার কথা ছিল ওগুলো কি তুমি জানো ওর ব্যাপারে কিছু যে কোথায় রাখা হবে